আজকাল দেখা যায় ইইউটিউবার ঘরে ঘরে তারা তাদের ডেলি রুটিনের সথে এটাও মানিয়ে নিয়েছে তারা ভাবছে আমার ইনকামের এটা একটা পথ আমার যেহেতু বাইরে কোনো কাজ নেই অনেকে একাকিত্ব ফ টাকে ভোলানোর জন্য ইউটিউবকে সঙ্গী করেছে কিছু কিছু ক্ষেত্রে তা দেখা যায় তাদের আর্থিক দুর্দশার কথাও তারা যখন তুলে ধচ্ছে সবার সামনে সবাই সেটা দেকছে তাদেরও হয়তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে না এটা দেখা দরকার আমরা যদি এটা দেখি কারোর উপকার হচ্ছে তাহলে আমরা কেনো দেখবো না বন্ধুদের মধ্যে শেয়ার করছে যার ফলে আস্তে আস্তে সবার মধ্যে কমিউনিকেশান গড়ে উঠছে তার সাথে সাথে দেখি আমরা অনেক অনেক অনেক দূর দূরন্তের অনেক কিছু আমরা সেখান থেকে দেখতে পাই বুঝতে পারি নানা দেশের কাজ কর্ম আমরা ওখানে দেখতে পারি আমাদের স কোনো সুবিধা অসুবিধা হলেও আমরা সেখান থেকেই কিছু তথ্য খুঁজে পাই যদি আমরা চাই এ সেরকম সেরকমভাবে যদি আমরা দেখি তো আমাদের আশেপাশে অনেক এখন ডেলি যেসব কাজ বাজ হচ্ছে তার উপরেও অনেকে ভিডিও বানাচ্ছে তার ফলে তাদের ইনকাম হচ্ছে অর্থনীতি আরও ভালো হচ্ছে